পশুপালন কৃষি ও খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে পারে হ্যাঁ পারে কারণ পশুপালন করে আমরা কৃষিকাজের অবদান বলতে আমরা যদি ধরুন আমরা ধান চাষ করি ধান চাষ করার যে যে সারগুলো লাগে রাসায়নিক সার তার পরিবর্তে আমরা গরুর যে গোবর বা মূত্র গোবর মূত্র ওগুলো আমরা ব্যবহার করতে পারি জমিতে ছড়ালে সেই গোবর থেকে জৈব সার উৎপন্ন উৎপন্ন হবে এবং তার থেকে ধানের যে প্রয়োজনীয় যে ভিটামিন বা রাসায়নিক লাগে তার চাহিদা মেটাই ওই গোবর থেকেই মিটে যাবে এবং ধান বা যে কোনো চাষ আমাদের ভালোই হবে খারাপ কিছু হবে না এবং যদি আমরা মনে করি যে ওই গরু যেগুলো বলদ বলে গরুর যে পুরুষ গরু বলা হয় সেগুলো বলদ তৈরি হয় বলদ তৈরি করলে কী হয় যদি আমরা কৃষিকাজে লাগাতে পারি ধান কেটে সেগুলোকে ধানগুলোকে গরুর গাড়িতে করে আমরা আনার জন্য আমাদের সে গরুর কাজে লাগে এছাড়াও খাদ্য নিরাপত্তার অবদান কীভাবে রাখে না গরুর থেকে হয়তো সব জায়গায় গরুর মাংস চলে না কিন্তু গরুর মাংসটাও পৃথিবীর এমন কিছু দেশ আছে সেখানে গরুর মাংস খুব চালু আছে সেটার থেকেও মানুষের খাবার চলে এছাড়াও খাদ্যের ক্ষেত্রে অবদান বলতে গরুর যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে গরুর থেকে আমরা প্রধানত দুধ পাই সেই দুধ সে একটা সুষম খাদ্য হিসাবে ব্যবহৃত হয় যা যেটির মধ্যে ছটি পুষ্টিগুণ রয়েছে দুধের মধ্যে ছটি পুষ্টিগুণ আমরা পাই এ সুষম খাদ্য হিসেবে ব্যবহার হয় এইভাবে বিভিন্ন কাজে লাগে গরুর থেকে আমরা পাই উপকারিতা পাই মানুষ হিসাবে